আমি একটা রেস্তোরাঁতে আমাদের এই নদীয়া বাস স্ট্যান্ড থেকে অনুরোধ জানাচ্ছি যে বিমলবাবুর রেস্তোরাঁতে যাতে আমি একটি গরম পানীয় জিনিস পায় যেমন আমি চা অর্ডার করতে চাই ওই চাটা আমার অর্ডার করা হোক কিন্তু চাটা যাতে না ঠান্ডা হয় সে কারণে ওটাকে আমি ভালো করে প্যাক করে পাঠাতে বলছি হয় ফ্লাস্কে আমাকে দিতে হবে কারণ আমি চাটা সঙ্গে সঙ্গে খাবো না চাটা আমি একটুক্ষণ রেখে খাবো সেটা আপনাদেরকে অনুরোধ করছি বারবার সঠিকভাবে প্যাকেজ করুন কারণ প্যাকিংয়ের উপর নির্ভর করছে আমার খাবারটা ঠিক আছে তাই আমি রেস্তোরাঁকে অনুরোধ জানাচ্ছি আমার সকাল দশটার মধ্যে যেন ওই চাটা আমার বাড়িতে ডেলিভারি করা হয়